একটি গাছ একটি প্রাণ গাছ লাগানোটা আমাদের সবারেরই একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে থাকে আমিও আমার প্রচেষ্টায় আমার বাড়িতে একটি সুন্দর বাগান তৈরি করেছি যেখানে আমার অনুপস্থিতিতে সেই বাগানের পরিচর্যা আমার বাড়ির লোক করে থাকে এবং এই বাগানকে স্থায়ীভাবে সুন্দরভাবে রাখার জন্য আমাকে যেইগুলো করতে হয় সেটি হলো প্রথমেই আমাকে গাছ বিভিন্ন ধরনের আমি গাছ লাগিয়ে থাকি এবং সেই গাছে নিয়মিত আমি জল দিয়ে থাকি এবং তার সঙ্গে গাছে আমি সার দিয়ে থাকি যাতে গাছগুলি ভালোভাবে বিকশিত হতে পারে এবং তার সাথে গাছে যাতে কোনো পোকা মাকড় কোনো কিছু না হয় তার দিকে আমি লক্ষ্য রাখি গাছগুলিকে সূর্যের আলোর কাছে রাখতে হবে যাতে গাছগুলির যে বিকাশ সেটি যাতে সঠিকভাবে হয়ে থাকে সঠিক সময়ে হয়ে থাকে যাতে আমি আমার বাগানটিতে সুন্দরভাবে পরিচর্যা করতে পারবো এবং তাতে বিভিন্ন ধরনের ফলমূল সেগুলো হয়েছে যে বিকশিত হয়ে থাকবে তার এইভাবে হচ্ছে যে একটি গাছ তো লাগিয়ে তার মাধ্যমে একটি সুন্দর বাগান তৈরি করতে হবে